আমি দাদাভাই রেস্তোরাঁতে কিছু খাবার অর্ডার দিয়েছিলাম যেমন বিরিয়ানি চাউমিন এরকম এবং চিকেন পকোড়া সে অর্ডার দেওয়ার পর আমার কিছু মনে হয়েছিল যে তার সাথে জুস খেলে কিছুটা ভালো হবে সেই জন্য আমি রেস্তোরাঁতে কী কী জুস বা কিছু পানীয় জিনিস পাওয়া যায় সেটা আমি জিজ্ঞাসা করেছিলাম কারণ সে খাবারের পর সে পানীয় জিনিসটা সুস্বাদু পানীয় জিনিসটা খেলে খুব সুন্দর স্বাদ লাগে এবং মনটা ভালো থাকে বা ফ্রি থাকে সেই জন্য আমি রেস্তোরাঁকে জিজ্ঞাসা করেছিলাম কী কী পানীয় পাওয়া যাবে তিনি বলেছিলেন শুধু জলও পাওয়া যাবে কোক পাওয়া যাবে জুস পাওয়া যাবে এবং আরো অন্যান্য নানা ধরনের নাম বললেন কিন্তু আমার সেগুলি একটাও ঠিক মতো পছন্দ হয়নি যেমন বাটার মিল্কও বলেছিল কিন্তু আমার সেইগুলি একটাও পছন্দ হয়নি পছন্দ না হওয়ার কারণে আমি সেগুলি অর্ডার দিইনি আমার নিজের মনের মধ্যে এল কিংবা একজন পাশের ব্যক্তি আমাকে এটা বলল জুসটা নিন জুসটা এই বিরিয়ানির সাথে খেতে খুব ভালো লাগবে সেই জন্য আমি রেস্তোরাঁকে বলেছিলাম যখন সে খাবারটি আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে যথাযথ সময়ে তখন সেই বিরিয়ানি বা চিকেন পকোড়া বা চাউমিনের সাথে যেন সে এই খাবারটি অবশ্যই দেয় বা এই পানীয়টি যেন যথাযথ সময়ে তার সাথে সাথেই পৌঁছে যায় জুসটি কারণ আমি বিরিয়ানি খাবার পর সেই জুসটি খাব কারণ সেই জুসটি খাওয়ার ফলে আমার সময় বা আমার তখন সেই সময়টা খুবই ভালো লাগবে বা মনটাও ভালো থাকবে সেই জন্যই আমি সব খোঁজ খবর নিয়ে আমি সেই জুসটিও অর্ডার করেছিলাম সে খাবারের সাথে এবং সেই রেস্তোরাঁ থেকে